আমার কাজ করার জন্য কিছু মেশিন আছে মেশিন সেলাইয়েক আইটেম যা যা দরকার কিন্তু আপ এখনকার যা সামাজিক অবস্থা বা এখনকার বিসনেসের যা পরিস্থিতি তাতে মার্কেট ধরতে গেলে আরো ভালো মে কম্পিউটারাইজড মেশিনের দরকার নাহলে এগোনো যাবে না সেইর কারণে আমি আরো ওপর দিকে ওঠার জন্য বা আরো এগোনোর জন্য মার্কেট ধরার জন্য আমি কম্পিউটারিং মেশিন একটি ব্যবহার করতে চাই কিনতে চাই